আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো একটি মোবাইল ফোন যখন আমি স্কুল বা টিউশন যেতাম তখন আমার সব ফ্রেন্ডদের সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন ছিল তারা সবাই ফোন ব্যবহার করত আমাকে বাড়ি থেকে যে টিফিন খরচা দিত সেই টাকা দিয়ে ফোন কেনা সম্ভব ছিল না তারপর একটু পরেই আমি টিফিন খরচা বাঁচিয়ে নিজে টিউশন পড়ানো শুরু করে টাকা জমিয়ে একটা ফোন কিনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনলাম স্টোর থেকে ফোনটা কেনার পর কদিন আমি খুব ভালো চালাতাম ফোনে নানারকম সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক সব রকমই ইউজ করতাম যা ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে স্কুল থেকে টিউশন থেকে ফ্রেন্ডস গ্রুপদের থেকে দিত সেগুলো নিয়ে আমি জেরক্স করে বা কিছু করে পড়াশুনা করতাম রিলস বানাতাম ফোনে ইনস্টাগ্রামে তারপর ফোনটা কিছুদিন পরেই প্রচণ্ড হ্যাংগ করা শুরু করে কিছুই চালাতে পারতাম না ফোনে তারপর ফোনটাকে নিয়ে স্টোরে যাই যে স্টোর থেকে আমি ফোনটা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড ফোনটা কেনার স্টোরে নিয়ে যাওয়ার পর বলল যে এরকম একটা টাকার মধ্যে সফটওয়্যার মারলে ফোনটা ঠিক হয়ে যাবে সফটওয়্যার মারলাম ফোনটা তাও ঠিক হচ্ছিল না ফ্রেন্ডসরা সবাই বলত যে এই টাকার মধ্যে কেউ সেকেন্ড হ্যান্ড ফোন কেনে তার পরে ফোনটা চালাতেই পারতাম না পড়ে থাকত ফোনটা তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনা উচিত না বা কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা উচিত নয়